হ্যাঁ ধানের ব্যাপারী বলছি হুম ফোন করে হ্যাঁ কী দাম ও জয় শ্রীরাম যাচ্ছে তেরোশো টাকা তেরোশো আশি আর হ্যাঁ আর তেরোশো আশি কী ধান আছে কী ধান আছে ও আর অন্য ধান টান নিয়ে ওই বাঁশকাঠি টাঠি নি আচ্ছা তোমার বাড়িটা বাড়িটা কোথায় আরে তাহলে কোন দিকটা দিয়ে যেতে হবে হ্যালো দাম তো বাড়ানো যাবে বলতে ওই দশ পনেরো টাকা করে লাভ থাকে তা ওই পাঁচ টাকা করে বাড়িয়ে দেবোখনে কবে বলতে তোমার কুড়ি বস্তা ধান বলছো আচ্ছা গাড়ি ভাড়া কি তুমি গাড়ি ভাড়া দেবে নাকি গাড়ি ভাড়া দিতে গেলে তো আচ্ছা গাড়ি ভাড়া নয় আমি দেবোখন তা বস্তা দিতে হবে বললো কুড়িটা

শিয়ার ধান কতো শিয়ার ধান যাচ্ছে সাড়ে পনেরোশো কুড়ি